আমি এমন কোনো বিশেষ পর্বত আরোহণ করিনি যেটা আমি বর্ণনা করতে পারব তাই আমি পর্বত সম্পর্কে ভালো কিছু বলতে পারব না বলতে পারলাম না